খেলাধূলা সম্পর্কে একটা উক্তি প্রথমেই বলি বিখ্যাত আমাদের বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দের ভাষায় গীতা পড়া অপেক্ষা আমাদের ফুটবল খেলা শরীরের পক্ষে অনেক ভালো সেই ক্ষেত্রে বলা বলা যেতে পারে যে আমরা যদি আমাদের গ্রামীণ মতে খেলাধূলা করলে আমাদের প্রথম কাজ হচ্ছে মানসিক দিক থেকে আমাদের মানসিক ভারসাম্য ঠিক থাকে প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে আমাদের শারীরিক গঠন বা শরীর স্বাস্থ্য শরীরও সুস্থ সুস্থ থাকে সেই জন্য খেলাধূলাটা আমাদের আবশ্যিক প্রয়োজন খেলাধূলা এখন খেলাধূলার ক্ষেত্রে গ্রামীণ মতামতে দেখা যায় যে যাদের খেলতে যেতে দেওয়া হয় না কারণ এই বিষয়ে যে খেলাধূলাতে একটা খেলাধূলাতে না চোট বা অসুস্থ একটা আবশ্যিক পার্ট এটা নানা রকম ক্ষেত্রে হয়ে যেতেই পারে সেই ক্ষেত্রে আমাদের গ্রামীণ গ্রামীণ যারা মা বাবা বা তাদের ব্যাপার হচ্ছে যাতে না তারা তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তারা কী হয় খেলতে যেতে বাধা দেয় কিন্তু এটা এতে কী হয় এতে তাদের ক্ষতি হয়ে যায় কারণ তারা ঠিকভাবে তারা তাদের বৃদ্ধি হয় না শারীরিক বৃদ্ধিগুলো যেমন হয় না ঠিক সেই রকম তাদের মানসিক বৃদ্ধিও মানসিক বৃদ্ধি একটু মানসিক বৃদ্ধিও হয় না এবং তারা দলগতভাবে যে কোনো একটা বাড়ি বাড়ি বা দলগত যে একটা শিখন হয় সেই শিখনটা তাদের মধ্যে হয়ে ওঠে না সেই জন্য প্রতিটি শিশুকে আবশ্যিক মানে তাদেরকে খেলাধূলার মধ্যে যোগদান করানো এতে কী হয় মানে মনোভাব ঠিকঠাক হয় মানুষের মধ্যে দলগত যে মনোভাবটা সেই মনোভাবটাও ঠিক থাকে এবং তাদের মধ্যে যে শারীরিক বৃদ্ধি বিকাশ সেগুলোও ঠিকঠাক হয় এবং তারা নানারকম পরিবেশে নিজেদের মধ্যে খাপ খাইয়ে নিতে পারে এটা হচ্ছে মেন জিনিস